পশ্চিমবঙ্গের সংস্কৃতির মূল উপাদানগুলি যেগুলি আমাকে বেশি গর্বিত করেছে সেগুলি হচ্ছে উপজাতীয় রাজনীতি কঠোর পরিশ্রম শিল্প ও কারুশিল্প উপ নয় উপজাতীয় রাজনীতি বলতে আমি মনে করি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের উপজাতি বসবাস করে তার মধ্যে সাঁওতাল খেরিয়া লোধা মুন্ডা এগুলি সবই উপজাতি হিসেবে আমরা মানে দেখে থাকি তো এরা নিজস্ব নিজস্ব বিভিন্ন রকমেরও উৎসব মো উদযাপন করে থাকে এদের জীবন ধারণটা সাধারণ মানুষের থেকে একটু একটু আলাদা যা আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে অনেক ঘিরে রেখেছে তারপরে মানে কিছু সঙ্গীত বা নিত্য আমরা দেখতে পাই যেগুলো রবীন্দ্রসঙ্গীত বলো নজরুল গীতি লোকগীতি এগুলো সবই পশ্চিমবঙ্গের সংস্কৃতি অনুষ্ঠানের সঙ্গেই অন্তর্ভুক্ত রয়েছে আর শিল্প ও কারুশিল্প বলতে আমরা যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে মানে শো শোলার কাজ তাঁত শিল্প তারপর হচ্ছে কালীঘাটের বিভিন্ন রকমের পটচিত্র এইগুলো সবই আমাদের মানে মন ছুঁয়ে যায় এইগুলোকেই এইগুলিই আমাকে আমার মানে খুব গর্ব অনুভব করি